পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন ওইদিন সকলে পাড়ার ছেলেমেয়েরা পতকা উত্তোলন করে সেইখানে ছোট ছোট ছেলেমেয়েরা গান বাজনা নাচ আর এ সব করে তারপরে তারা আনন্দ হয়ে সবাই মিষ্টিমুখ করে বাড়ি আসে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ওইদিন ইস্কুলে ছেলেমেয়েরা যায় সেইখানে পতকা উত্তোলন করা হয় সবাই মিলে পতকা তুলে এবং গান গান নাচ গান সবকিছু করে আবৃতি করে তারপরে বাড়িতে আসে আপ ছেলেমেয়েরা খুব আনন্দ করে আর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক শিক্ষক দিবস হিসাবে পালিত হয় ওই দিন ছেলেমেয়েরা ইস্কুলে গিয়ে সেদিন পড়ায় না এবং মাস্টাররাও পড়ায় না সেইদিন সবাই মিলে খুব আনন্দ করে এবং নিজেরা নিজেরাই ক্লাস নেয় মাস্টার সেদিন ক্লাস নেয় না সেদিনও ছেলেমেয়েরা খুব আনন্দিত করে